আমি উজ্জাপন করে থাকি এমন কিছু সংস্কৃতি উৎসব ও অনুষ্ঠান হলো বাঙালির সব বাঙালি হিন্দুদের সব থেকে বড়ো পুজো দুর্গা পুজো এবং বড়দিন দিওয়ালি এবং হোলি আমরা দুর্গা পুজোতে বিভিন্ন দিন আমরা কোনো দিন বন্ধুদের সঙ্গে যেয়ে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে থাকি এবং পরিবারের সাথে সবাই বেরিয়ে বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে দেখি এবং খাওয়া দাওয়া করি এবং পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে সময় কাটাই এবং বড়দিন বড়দিন এই দিনে আমরা পার্কস্ট্রিটের আলো চারিদিকে থাকে সেই সেটা দেখার জন্য আমরা এবং আমি যেতে পছন্দ করি এই সময়েই আলোটা দেখতে চারদিকে কলকাতার রাস্তা সেজে ওটে বড়দিনের সময়ে এবং আমরা ওই দিন কেক খাই সকলে দিওয়ালি দিওয়ালির সময়ে আমরা খুবই চারিদিকে বাজি পোড়াই যা হচ্ছে দূষণমুক্ত যে বাজি পোড়ালে দূষণ হয় না সেই সব বাজি পুড়িয়ে আমরা উজ্জাপন করি দিওয়ালি এবং আনন্দ করি হোলিতে আমরা সব সম্প্রদায় মিলিত হয়ে আমরা হোলি উজ্জাপন করি সকল রঙ তখন এক হয়ে যায় কোনো রঙ তখন কোনো বিভেদ থাকে না আমরা সকল সম্প্রদায় একসঙ্গে তখন সেদিন আনন্দ করি সেই হোলি হলো আমাদের ভারতবর্ষের সব থেকে একটা উজ্জাপনের একটা দিন একটা অনুষ্ঠান যা প্রত্যেকটা বছর আমাদেরকে একটা আনন্দের দিন এনে দেয় এবং একটা সুন্দর একটা মুহুর্ত কাটানোর স দিন এনে দেয়